পাঁচটা তারিখ মধ্যে প্রথমে আসে আমাদের সবার প্রথম মাথায় আসে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট যেটা আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের একটা সব সার্বভৌম দিন যেটা আমাদের দেশটা আমাদের ভারত স্বাধীনতা প্রাপ্তি লাভ করেছিল তার পরে আসে পঁচিশে ডিসেম্বর যেটাকে আমরা সবাই জানি বড়দিন হিসাবে ক্রিসমাস যেটা আমরা সবাই জানি আমাদের যিশুখ্রিস্ট প্রিয় আদরের যিশুখ্রিস্ট গড ওনার ঈশ্বর ওনার জন্মদিন তার পরে আরও একটা খুবই ভালো দিন যেটা আমাদের কাপলসদের জন্য মানে একে অপরের যারা ভালোবাসে একে অপরের জন্য খুবই ভালো দিন সেটা হলো চৌদ্দই ফেব্রুয়ারি এই দিনটা তাদের কাছে খুবই উল্লাসময়ী একটা খুবই মুহূর্তময় দিন তার পরে একটা মজাদার দিন আসে সেটা হলো ফার্স্ট এপ্রিল প্রথম এপ্রিলের প্রথম তারিখ যেটাতে একে অপরের সাথে মিথ্যে কথা বলে ভুলভাল বলে তাকে বোকা বানায় এই দিনটাকে আমরা বোকা বানানোর দিন হিসাবে পরিচিত করি আর সর্বশেষে আসে যেটা হলো আমার জন্মদিন আঠারোই সেপ্টেম্বর যেটা আমার জন্মদিন সবাই আমাকে নিয়ে খুবই মজা করে এনজয় করে উল্লাস করে আমাকে নিয়ে ওই দিন অনেক কিছু হয়